আমাদের ভারতের ব্যবসা বাণিজ্য খুবই ভালো চলছে ব্যবসা ক্ষেত্রে মানুষ ব্যবসা করলে অনেকটাই লাভমান হয় যেরকম ব্যবসা করে মানুষ অনেকটা দূরে পৌঁছাতে পারে একটা ছোট্ট ব্যবসা থেকে মানুষ অনেক দূরে পৌঁছাতে পারে কিন্তু ব্যবসাটাকে ঠিক জায়গায় দাঁড় করিয়ে রাখতে হবে ব্যবসার ব্রেন রাখতে হবে ব্রেনটা যেন ঠিক থাকে এক জায়গায় টিকে থাকে ব্যবসার দিকে ব্যবসা মানুষকে অনেক দূরে পৌঁছাতে পারে আবার ব্যবসাই মানুষের সব কিছু শেষ করে দিতে পারে যেরকম ব্য আমাদের ভারতের ব্যবসা অনেক দূরে এগিয়ে গেছে মানুষ একটা ছোট্ট জিনিস নিয়ে ব্যবসাতে নামবে সেখানে আশা ছাড়লে হবে না আজ হয়তো লাভ হতে পারে কাল লসও হতে পারে সেটা নিয়ে আশা ভেঙে দিলে হবে না মানুষ লাভ লস হতেই পারে তার জন্য যে মনের আশা ভেঙে দেবেন তা নয় একদমই না ব্যবসা মানুষকে অনেক দূরে নিয়ে যেতে পারে আজ ব্যবসা করে মানুষ অনেক বড়ো বড়ো স্বপ্ন পূরণ করতে পারে প্রথমে ছোটো থেকে শুরু করতে হবে তাপরে বড়ো জায়গায় যা যাওয়া যায় যেমন হচ্ছে ছোট্ট একটা ব্যবসা শুরু করবেন সেখানে হয়তো কিছু কিছু টাকা আপনার ইনকাম হবে সেটাতে হয়তো আপনার মনটা কেমন হবে তারপরে আস্তে আস্তে আপনার সেই ব্যবসাই অনেক দূরে নিয়ে যাবে আপনাকে ব্যবসাতে মন টিকিয়ে রাখতে হবে তাই আজ ভারতের উদ্যোক্ত মানুষ খুব মানে এগিয়ে যাচ্ছে ব্যবসার দিকে ব্যবসা করে মানুষ আজ অনেক লাভমান হয়েছে ব্যবসা অনেক উন্নতমান জায়গায় নিয়ে যেতে পারে যেটা সহজে হয় না কিন্তু একটু মনে ধর্য্য রেখে ব্যবসায় অনেক লা লাভ হো হয়